ভারতীয় বিনোদন শিল্প কিন্তু বছরের পর বছর ধরে অনেক পরিবর্তন ও বিকাশ ঘটছে কিছু কিছু অনেক মানে উল্লেখযোগ্য পরিবর্তন হলো মানে বিনোদনের মাধ্যমে যে একটা বৈচিত্র্য তুলে ধরা যেমন ও একটি ভারতের বিনোদন শিল্পে বিভিন্ন টেলিভিশন সিনেমা ওয়েব সিরিজ ডিজিট্যাল মিডিয়া এরকম অনেক বিকশিত হয়েছে এখনকার দিনে আর তাছাড়াও এখন যেগুলো বেশি ইয়ে চলছে সেরকম হচ্ছে নেটফ্লিক্স অ্যামাজন প্রাইম ভিডিও হটস্টার নতুন ধরনের কন্টেন্ট তো মানুষ একটু বেশিই মানে সুযোগও তৈরি করেছে আর মানুষ বেশি দেখতেও পছন্দ করছে এছাড়াও বিনোদনের অনেক রকম বৈশিষ্ট্য আছে যেমন ভারতীয় সিনেমার বিভিন্ন বাংলার ফিল্মগুলো বয়স ভালো বাংলা ভাষায় আর কী বাংলা ভাষার ফিল্মগুলো বেশ ভালো চলছে বা হিন্দি ভালো চলছে মানে ভাষার ফিল্মটাও বি অনেক ভালো একটা বিনোদনের বৈশিষ্ট্য আর কি আর বিনোদনের পরিবর্তন হিসাবে যদি বলি তো বিভিন্ন কনটেন্টের বিষয়বস্তু হচ্ছে দিন দিন যেন মনে হচ্ছে আরও বেশি বৈচিত্র্যপূণ্য হয়ে উঠছে বৈচিত্রময় হচ্ছে যেটা বিভিন্ন রকমের অনেক কিছু মানে আমাদের চারপাশে যেগুলো ঘুরছে সেগুলো তুলে ধরছে যেমন সামাজিক কিছু যদি বলি বা রাজনৈতিক থ্রিলার বা ফ্যামেলি ড্রামাও আছে তার সাথে রোমান্সের পাশাপাশি অনেক ধরনের নতুন কনটেন্ট তৈরি হচ্ছে যেমন সব চেয়ে বেশি যেটা হিট করে সিনেমার মধ্যে বা ইয়ের মধ্যে বা আমার মেনলি বে যেটা ভালো লাগে সেরকম যদি বলি তো ক্রাইম থ্রিলার যে সিনেমাগুলো হয় বা ওয়েব সিরিজ হয় এগুলো কিন্তু দিন দিন বেশ ভালো জনপ্রিয় হচ্ছে আর অনলাইন কনটেন্টের মাধ্যমে মানে এখন তো সোশ্যাল মিডিয়া ইউটুবের মাধ্যমে মানে এখন মানুষের হাতে হাতে ফোন টিভির থেকে বেশি মানে ফোনটাই বেশি ইউস করে তাই সোশ্যাল মিডিয়া ইউটুব এগুলার মাধ্যমে ছোটো পর্দায় কিন্তু মানে কনটেন্ট ক্রিয়েটার যারা রয়েছে তারাও ভালো বেশ নতুন ধরনের বিনোদন উপস্থাপনা করছে আর সেগুলোই মানুষ কিন্তু বেশি দেখছে তো ভারতের মধ্যে যদি বলি যে লোকেরা মানে কী ধরনের বিষয়বস্তু দেখতে বেশি পছন্দ করছে তো আমি তো বলবো ভাই এক কথায় প্রথমে হচ্ছে ওয়েব সিরিজ ওয়েব সিরিজ দারুন দারুন যেমন ক্রাইম থ্রিলার ড্রামা এই সব নিয়ে আর টিভি শোর মধ্যে কী বলবো রিয়েলিটি শো টো রান্না আন্নার শো এই সব জিনিস আর কী আর সিনেমার মধ্যে তো এই হিন্দি সিনেমা বাংলা সিনেমা এই সব তো রয়েছেই রয়েছেই আর কী যাই হোক মোটামোটি লোকেরা সাধারণত এই পারিবারিক সম্পর্ক তারপরে তোমার সিরিয়াল সামাজিক যে সমস্যা চলছে এই সব জিনিসগুলোই দেখতে বেশি পছন্দ করে আর কমেডি কনটেন্টও যদিও এখনকার দিনে বেশ ভালোই মানে জনপ্রিয় রয়েছে আর কী